আমি শুরুতেই বলেছি আমি একজন মেহেন্দি আর্টিস্ট তাই আমি আমার মেহেন্দির ডিজাইনগুলো আমি অনলাইন যেমন ফেসবুকে ইন্সটাগ্রামে পোস্ট করি এবং সেখানে অনেকেই আমার পোস্টগুলো দেখে পছন্দ করেন এবং সেই ডিজাইনের মেহেন্দি পড়তে আমার ফোন নম্বরে আমার পেজে তারা যোগাযোগ করেন এবং তারা আমার পরিষেবা পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন আমি সেই অনুযায়ী তাদের ঠিকানা নিয়ে তাদের মেহেন্দি পড়াতে যাই এতে আমার যেমন ব্যবসার প্রচারও হয় এবং আমার অর্থ উপার্জনও হয়